হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কবে হ্যাঁ অবশ্যই কী কী লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অনলাইনে আপনি লিস্ট করে পাঠিয়ে দেবেন গিয়ে হোম করে দিয়ে আসবে আজকের দামে তো আর সেদিনের দামে হবে না এবারে সেদিনে বাজারে কীরকম মার্কেটে দাম চলবে সেরকম দামেই বিক্রি হবে কী কী কোন জিনিসটা লাগবে বলুন এবারে আপনি তো লিস্টটা এখনও পাঠান নি

আপনারা লিস্টটা পাঠিয়ে দেবেন

একদম আপনি ডেলিভারি বয় থাকাকালীন চেক করে নেবেন মাল যদি কোনো বাসি হয় বা ফ্রিজে রাখা কোনো মাল হয় আপনি তাহলেই ফেরত করে দেবেন একদম আপনার যদি কোনো রকম সন্দেহ হয় আপনি যাচাই করে নেবেন আমাদের পাশাপাশি এলাকায় হুম আপনি আপনার ওইটা থাকা মানে ডেলিভারি বয় থাকাকালীন সবই চেক করে নেবেন কোনো অসুবিধা হলেডেলিভারি বয় সেইখান থেকেই মাল ফেরত নিয়ে চলে আসবে আর কোনো এক্সট্রা চার্জ চার্জ লাগবে না তার জন্য হ্যাঁ ওইখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা আছে গুগল পে ফোন পে পেটিএম হাজার টাকার উপরে মাল করলে সে দেখুন আপনার হয়ত ডেলিভারি বয় যা ডেলিভারি চার্জ এক্সট্রা লাগবে না ফ্রি এবারে আমার যেটুকু করার করণীয় এবার সেটাই করবো এবারে যে কোনো সবজি এক্সট্রা দিয়ে দেব হুম সবজি এক্সট্রা দেব ডেলিভারি চার্জটা ফ্রি না আর তেমন কিছুই নেই আসলে হাজার টাকায় তো আজকালের যুগে তেমন কিছু নয় আর হাজার টাকায় তেমন কিছু দেওয়াও যাবে না তো দেখবো এক কেজি করে নিবেন এক কেজি দুশো আরও দিয়ে দেব এক্সট্রা হুম ডেটটা কবে বললেন ভাইফোঁটার পরের দিন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এই নম্বরে আমাকে লিস্টটা পাঠিয়ে দেবেন হুম ক্যাশটার কি অনলাইন করবেন না অফলাইন আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে